বাড়িতে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় আমাদের কিছু সতর্কতা এবং সব সময় অবলম্বন করা উচিত যেমন প্রথমে আমরা যখন রান্না করতে যাবো তার আগে সব সময় আগে দেখে নেবো যে গ্যাসের সুইচ অফ আছে কিনা এবং তার সাথে সাথে সিলিন্ডারের সাথে যে গ্যাসের ওভেনের পাইপটা লেগে আছে সেই পাইপটা কোনোরকম ভাবে ইঁদুর কামড়েছে কিনা বা কোন ক্ষত বিক্ষত বা গ্যাসের ওভেনের সাথে সেটি লুজ আছে কিনা সেগুলো আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে এবং তারপর যখনই রান্না হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটিকে আমাদের অফ করার সময় ভালো করে সেটাকে দেখে নিতে হবে তার সাথে সাথে যদি ছোটোরকম ভাবে বাড়িতে আমরা একটা ছোট ফায়ার এক্সটেনশন রাখতে পারি সেটিও কিন্তু আমাদের বাড়ির রান্নার ক্ষেত্রেই সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে সেটা কিন্তু ভালো একটা উপায় হতে পারে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোন কারণে সিলিন্ডার লিক হয় তাহলে আমাদের সবসময় বিদ্যুৎ সেবা মানে যেটা আমাদের ফায়ার ব্রিগেড থাকে সেটাকে সব সময় জানাতে হবে